হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হুম ও আমি প্যাসেঞ্জার বলছি বাসটা কোথায় দাঁড়ায় বাসের মধ্যে কটা সীট আছে তো প্রতিদিন বাসে কেমন প্যাসেঞ্জার হয় হুম বাসের মধ্যে বাস কি নর্মাল না এমনি বাসের মধ্যে এ সি লাগানো আছে বা বাসে কেমন কী ব্যবস্থা আছে যেমন খাবার দাবার ওঠে বা জল বলো বাসটা নির্দিষ্ট কোথা থেকে ছাড়া হয়